খেলাধুলায় উ খেলাধুলার উন্নয়নে সরকার প্রচুর টাকা ব্যয় করছে যেমন প্রত্যেক এলাকায় একটা স্টেডিয়াম এবং সে সব খেলোয়াড়দের মাইনে প্রচুর টাকা মাইনে দিচ্ছে এবং তাদের নূতন নূতন জায়গায় খেলা করার সুযোগ করে দিচ্ছে স্টেডিয়াম করে দিচ্ছে তাদের পিছনে খরচা করছে এবং তাদের সেই খেলোয়াড়দের এমন ইনকামের পথ হয়ে যাচ্ছে সরকারে করে দিচ্ছে যে এবার মনে হয় না তাদের আর বাড়তি ইনকাম করার দরকার বা তাদের কোনো কাজ করার দরকার সরকার ওদের প্রচুর উন্নয়ন করে দিচ্ছে ওদের পিছনে খরচা করছে তাদের পরিবারকেও কিছুটা সাহায্য করছে বা হয়ে যাচ্ছে তো আর আমি সুযোগ যদি পাই গ্রামের গরিব মানুষ যদি কোনো দিন সুযোগ পাই যদি টাকা পয়সা হয় যারা গ্রামের মানুষ বাচ্চারা বা বড়রা তাদের আর অর্থ নেই অর্থ কম তাদেরকে সাহায্য করব কিছু টাকা পয়সা বা কোনো খেলার মাস্টার বা কোনো কোর্সের সাথে তাদের পরিচয় করিয়ে টাকা পয়সা দিয়ে খেলা শেখানো তাদের ভালো জায়গায় পৌঁছে যাওয়া একটা বড় খেলোয়াড় হওয়া চেষ্টা করব তাদের পিছনে খরচা করার তারা যেন বড় হয়ে ভালো খেলোয়াড় হোক আমাদের দেশের নাম উজ্জ্বল করুক তাদের দেশটাকে আরও দূরে যায় অবশ্যই চেষ্টা করব যাদের দেশের নাম উন্নত উন্নত হোক তারা ভালো খেলাধুলা করুক